আমাকে সঠিক জায়গায় পৌঁছোনোর জন্য দাদা আপনাকে ধন্যবাদ কিন্তু আমার অনলাইন করার কোনো ব্যবস্থা নেই আমার কাছে পাঁচশো টাকা ক্যাশ আছে আপনি কি তার জন্য খুচরো দিতে পারবেন